আমি সময় থেকে একটি অটো আগে থেকে বুক করে রেখেছিলাম কারণ আমি একটি জায়গা যাব বলে আগে থেকে একটি অটো বুক করে এবং অটো ড্রাইভারটিকে বলেছিলাম যে আমার পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখে একটি গাড়ি লাগবে এবং সময় সকাল সাড়ে নটায় তিনি আমাকে যেমন আমার বাড়ির সামনে থেকে পিক করে নেয় এবং আমি তাকে যথাযথ আমার বাড়ির সামনের রাস্তার একটি অ্যাড্রেস বলে দিই এবং আমি সেখান থেকে অনতিক্রম দূরে একটি জায়গা যাব সে যেন আমাকে সেখানে নিয়ে যায় এবং আমার যতক্ষণ না কাজ সারা হয় সে যেমন সেখানেই রাস্তায় থাকে দাঁড়িয়ে থাকে এবং আমার কাজটি সারা হলে তখন সে যেন আমাকে পুনরায় সেখান থেকে ফিরিয়ে নিয়ে বাড়িতে এসে আবার ড্রপ করে দিয়ে যায় এবং তাকে সময় মতোই আমি সেই সব কথা আগে থেকে ফোনে জানিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে আমার আগে থেকে এই সমস্ত কথা হয়েছিল এবং তাকে আমি সব রকম ডেট ও আগে থেকে সব কিছুই বলে দিয়েছিলাম যাতে করে আমাকে সেখানে নামিয়ে দেয় এবং তাকে আনতেও যেতে হতে পারে আবার পরে এবং সে সমস্ত কথা বলার পর আমি তাকে বলেছিলাম যে কত করে কী নেবে সে তার সঙ্গে আমার টাকার কথা হয়েছিল এবং টাকার কথা হওয়ার পর সে বলেছিল ঠিক আছে সময় মতো আমাকে আনতে চলে আসবে এই বলে আমি তাকে বলেছিলাম ঠিক আছে সেই দিন তাহলে সাড়ে নটার সময় আমাকে আনতে চলে আসবে